আমি একটি দোকানে একটি জিনিস অর্ডার করেছি করেছিলাম যা আমি সময়মতো ডেলিভারি পেয়েছি আমি যদি না সময়মতো ডেলিভারি পেতাম তাহলে আমার অনেক অসুবিধা হয়ে যেত এবং আমি আমার প্রয়োজনের সময় জিনিসটা পেয়েছি তাই আমি ওই দোকানদারের কাছে বা বিক্রেতার কাছে ভীষণ কৃতজ্ঞতা বোধ করছি এবং যেই সংস্থা ডেলিভারি করছে তাদের এত দ্রুত ডেলিভারি করা বা এত দ্রুত সাপ্লাই দেওয়া এটা আমার খুব ভালো লেগেছে যে টাইম এর আগে সমস্ত কিছু সাপ্লাই ডেলিভারি করে দিয়েছে টাইম পেরোয়নি আমি আমার দরকারের সময় জিনিসগুলো হাতের সামনে পেয়ে গিয়েছি নাহলে আমার অনেক অসুবিধা হয়ে যেত যে অসুবিধা আমাকে মুখোমুখি হতে হতো এবং আমি এখানে অর্ডার করেছিলাম সেই সংস্থাকে বলি আপনাদের এত সুন্দর পরিষেবা বজায় রাখুন এবং ডেলিভারি সংস্থাকেও বলি আপনাদেরও এই পরিষেবা বজায় রাখুন যেটার জন্য আজ আমি ঠিকমতো আমার কাজটা করতে পেরেছি এরকম যেমন সকলেই অর্ডার করলে তার কাজগুলো ঠিকমতো করতে পারে